আমাদের এখানে নতুন প্রথা আছে যে নতুন ব্যবসা শুরু করার আগে কিছু অনুষ্ঠান করার বা পূজা অর্চনা করা তো আমাদের যে কোনো দোকান নতুন শুরু করার আগে যে পুজো করানো হয় তো ওখানে আমাদের আশেপাশে বা প্রতিবেশী বন্ধুবান্ধবদেরকে ডেকে নিমন্ত্রিত করা এবং ওই দোকানের ব্যবসাটা চালানোর জন্য শুভ কামনা করা যাতে ব্যবসাটা আরও ভালোভাবে শুরু করতে পারি তো আর এই আনুষ্ঠানিকতা বলতে এটাই আর আমরা মনে করি যে যে কোনো ব্যবসা যেমন কাপড়ের দোকানের ব্যবসা বা কোন খাবারের ব্যবসা যে কোনো ব্যবসা শুরু করার জন্য একটি বড়োরকম মুলধনের প্রয়োজন আর এই এইরকম ব্যবসা যে কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে পয়সা না হলে এইরম এইধরনের ব্যবসা তো শুরু করা যায় না আর ব্যবসা শুরু করার পরে আস্তে আস্তে ব্যবসা বাড়াতে গেলে পয়সার দরকার হয় টাকা পয়সার দরকার হয় এসব টাকা পয়সা না থাকলে আমাদের ব্যবসা বাণিজ্যে আস্তে আস্তে বড় হবে না কারণ না বড়ো না হলে আমাদের ব্যবসা আস্তে আস্তে নিম্নতরে চলে যাবে আর ওই যাতে আমাদের ব্যবসা আস্তে আস্তে উচ্চতরে যায় বা বাড়ানোর জন্য কিছু মূলধনের প্রয়োজন হয়